এই এ শোন না চ না এক দিন একটু অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে ফুরতে যাই না মন মেজাজ ভালো লাগছে না একটু চ কোথায় যাই ঘুরে কোথাও কোথায় যাওয়া যায় বল তো কাছাকাছি কোথাও এই শোন না একটা কাজ করি এই একটা কাজ করি ওই বাচ্চাদেরও ভালো লাগবে আমাদেরও আর সামনেও চ শান্তিনিকেতন ঘুরে আসি সবার মুখে শুনেছি খুব ভালো ভালো জায়গা আছে যাবি তুই তাহলে তুই তাহলে তোর বরকে তাহলে রাজি করা না সবাইকে বলি ওই শম্পাকে বলি দেবলীনাদিকে বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি জয়াদিকে বলি যাবি সবাই মিলে চল হ্যাঁ হ্যাঁ ওখানে লতার লতার লতার বাড়িও আছে ওখানে একটু ঘুরে আসবো আর ওখানে কী বলতো ওই যে স রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুও দেখার জিনিস আছে তারপরে কী বলতো ওখানে ওই মিউজিয়াম আছে বাচ্চাদেরকে হ্যাঁ বাচ্চাগুলোকে নিয়ে যাবো ওরা খুব মজা করতে পারবে আর ওখানে ওখানে সে তো করা যাবে আগে দেখ ওই তো দো সবাইকে জানা সবাইকে জানা রিয়া সো হ্যাঁ ট্রেন বুক করে নেবো সেটা কোনো ব্যাপার না ট্রেন কা কাটা যাবে তুই আগে সবাইকে জানা একটা সবাইকে কথা বল সবাই কনফারেন্সে কথা বলি ঠিক আছে বলে এবার দেখি কী বলে আর ওখানটায় এখন ছুটিও আছে ক দিন চল ঘুরে আসি খুব ভালো জায়গা আছে আরে হ্যাঁ ওখানে ওখানে সুন্দর সুন্দর জিনিস আছে ওই যে দেখবি মা পাটি আমি শুনেছি পাথর ছুঁড়ে ছুঁড়ে নাকি সব আগেকার দিনের ওরা নাকি সব কী সব জিনিস বানিয়েছে দেখা যাবে ভালো মাটির জিনিস পাওয়া যায় হাতের জিনিস হ্যাঁ না সব নিজের হাতে জামা কাপড় তৈরি করে হুম হুম হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ ওখানে জামা কাপড় কিছু কেনাও হয়ে যাবে হ্যাঁ জেনে নিই হ্যাঁ দিনটা যেয়ে ঠিক করে নিই আর এই কাল পরশুর মধ্যে যদি দেখি হয় নাকি তা তো খুব ভালো হবে ট্রেনের টিকিট পেয়ে যাবো এখান থেকে এইটুখানি বেশিক্ষণ সময় লাগবে না হ্যাঁ হ্যাঁ সে পাওয়া যাবে ওই সব নিয়ে তুই চিন্তা করিস না তুই শুধু সবাইকে জানা চল এক জায়গায় হই মিটিং কর একটা যাই বাচ্চাদেরকে নিয়ে যাই একটু ঘোরাও হয়ে যাবে পুজোর আগে আগে খুব ভালোও হবে তাই হ্যাঁ ট্রেনের টিকিটটা কেটে নিই ট্রেনের টিকিটটা কেটে নিই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল তাহলে হ্যাঁ চল ঠিক